আমার মনে থাকা পাঁচটি তারিখ হল পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস পয়লা মে শ্রমিক দিবস চোদ্দই এপ্রিল আম্বেদকরের জন্মদিন এবং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস